স্থানীয় কিছু খেলাধুলা বা বিনোদনমূলক ক্রিয়াকলাপ যা আমাদের বর্ধমান জেলায় জনপ্রিয় তাদের মধ্যে বর্ধমান সিনেমা হল কৃষ্ণসায়র পার্ক কল্পতরু শিশু পার্ক কার্জন গেট সায়েন্স সিটি ইউনিভার্সিটি এগুলি আমাদের বিশেষভাবে আকর্ষিত করে চলে বর্ধমান শহরের ঘুরতে এলে যে আমরা এই সমস্ত জায়গায় যে বর্ধমান সিনেমা হল যায় নি কৃষ্ণসায়র পার্কে যে ঘোরাতে যায় নি সর্বমঙ্গলা মন্দিরে যায় নি আর এখানে রয়েছে একশো আট শিব মন্দির বিরাট একটা আকর্ষণীয় জিনিস এই আকর্ষণীয় না গেলে তো আপনি খুবই মিস করবেন তাই বর্ধমানের এসবে একটা ঐশ্বর্যই আলাদা